আমাদের আশেপাশের পর্যটক কেন্দ্রগুলির মধ্যে মাইথন জয়চন্ডী পাহাড় বরন্তি কল্যাণেশ্বরী ঘাঘর বুড়ি এবং পঞ্চকূটের মতো ছোটো ছোটো পাহাড় ও নদী দিয়ে ঘেরা এবং মন্দিরের মধ্যে বেশ কিছু হোমস্টের সুবিধা আছে এইসব হোমস্টেগুলোতে থাকা খাওয়া ব্যবস্থা ছাড়াও কাঠের মাধ্যমে আগুন জ্বালিয়ে নাচ গানসহ খুব আনন্দ সহকারে বিনোদনেরও ব্যবস্থা আছে এছাড়াও এই পর্যটন কেন্দ্রগুলিতে বেশ কিছু ট্যুর গাইডও আমরা পেয়ে থাকি এই জন্য আমরা এই সব জায়গাগুলোতে যেতে এবং থাকতে পছন্দ করে থাকি শুধু আশে পাশের মানুষজনই এইসব জায়গাগুলোতে বেড়াতে যান না বাইরের জেলাগুলোর থেকে বহু মানুষ এখানে রাত কাটাতে আসে এবং বিনোদনেরও ব্যবস্থা নিতে আসে